আমার প্রিয় বই হচ্ছে এপিজে আবদুল কালাম রচিত উইংস অফ ফায়ার এর মধ্যে একটি গল্প আমি বলছি স্ট্রংরুট থেকে নেওয়া স্ট্রংরুটস যেখানে গল্পটা হচ্ছে এপিজে আবদুল কালাম ছোটোবেলায় রামেশ্বরমের একটি মন্দিরে জন্মগ্রহণ করেছিলো এবং এই মন্দিরে জন্মগ্রহণ করার পরে এপিজে আবদুল কালাম ধীরে ধীরে বড়ো হয়ে ওঠে এবং এই গল্প থেকে আমরা প্রায়ই চোদ্দো রকমের জিনিস শিখি এক নাম্বার শিখি এপিজে আবদুল কালামের মা জেনিলাদ্দিন এবং মা আশিয়াম্মা বাবা জয়নুলাবেদিন মধ্যে কি রকম সম্পর্ক তার দাম্পত্য সম্পর্ক সবসময় সুমধুর রাখলে কীভাবে একটি উন্নত বুদ্ধিসম্পন্ন বাচ্চার তৈরি হয় দ্বিতীয়ত শিখি আমরা এপিজে আবদুল কালাম বলেছেন গল্প যে আমার মনে পড়ে না আমার মা অনেক বেশি আমাদের থেকে বেশি সংখ্যক বাইরের লোককে বেশি খাওয়াতে এ দেখে বোঝায় সবসময় মানুষকে উদার হতে হয় তিন নাম্বার পয়েন্ট এপিজে আবদুল কালামের বাবা এবং কাছেই রয়েছে মন্দিরের প্রধান পুরোহিত লক্ষ্মী নারায়ণ শাস্ত্রী বসে বসে তারা ধর্মীয় পোশাক পরে তারা যথারীতি একে অপরের মধ্য গল্পয় ব্যস্ত থাকতেন সুতরাং সেখান থেকেও আমরা বুঝি যে একে অপরের মধ্যে গল্প করে কত সুন্দর ধর্মীয় ভেদাভেদ সেখানে মানায় না চার নাম্বার এপিজে আবদুল কালাম বলেছেন সেখানে যে পাড়া ছিলো মুসলিম ধর্মাবলম্বী পাড়া কিন্তু কোনো রকম কোনো অশান্তি বা বিভেদ হতো না সুতরাং এখান থেকে এটাও বোঝা যায় যে একটি পাড়ায় ধর্মীয় ভেদাভেদ কখনোই করতে নেই পাঁচ নাম্বার এপিজে আবদুল কালাম বলেছেন সেখানে যে প্রার্থনা কি তিনি বোঝেন না বোঝেন ঈশ্বর রয়েছে অর্থাৎ ঈশ্বর আমাদেরকে সবসময় সাহায্য করছে পরমেশ্বর আল্লা মহান আল্লা একই আল্লা সবসময় আমাদেরকে সাহায্য করে চলেছে সেগুলি এপিজে আবদুল কালামের এই গল্প থেকে অনেক কিছু শেখা যায় আরও শেখা যায় কি করে ধর্মীয় ভেদাভেদকে ভুলে গিয়ে একে অপরের মানুষের মধ্যে মনুষ্যত্বকে বজায় রেখে চলা যায় আরও একটি গুরুত্বপূর্ণ পাঠ কীভাবে দরিদ্রতাকে জয় করে নিজের ঘরকে বা নিজের পরিবারকে একে সুখ স্বাচ্ছন্দ্যময় জীবনে বড়ো করা যায় এপিজে আবদুল কালাম সেই পুস্তক বা নিউস পেপার পত্রিকা বিক্রেতা থেকে হয়েছেন ভারতীয় রাষ্ট্রপতি এবং মিসাইল ম্যান সেই সব বিষয়ে নানা রকম তথ্য জানা যায়